পশ্চিমবঙ্গ যা ভারতবর্ষের মধ্যে অবস্থিত একটি রাজ্য যাকে ছোটো ভারতবর্ষ নামেও বলা যেতে পারে এই রাজ্যে সকল ধর্ম সকল জাতি সমন্বয়ে সকল মানুষ একসাথে বসবাস করেন যেমন হিন্দু মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ জৈন এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ধর্ম এই ধর্মের কোনো বিশেষ অংশীদার বলে কাউকে গ্রহণ করা হয় না সকল মানুষ সকল রূপে সকলভাবে সকল ধর্মের সকল অনুষ্ঠানে এক সাথে সমায়েত হয়ে সেই অনুষ্ঠান আরও সাফল্যমণ্ডিত করে তোলে পশ্চিমবঙ্গের সমস্ত ধর্ম সমস্ত জাতি সকলে এক হয়ে একভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে তাদের ঐতিহ্যকে ধারণ করে রাখতে পারে এই হল পশ্চিমবঙ্গের ধর্মালম্বী বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহাসিক বিভিন্ন ঘটনা